হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের শাড়ি নিজের হাতে প্রস্তুত করা হয় বাইরে সেগুলো ডেলিভারি করাও হয় ও

আচ্ছা আমি তুমি যোগাযোগ করে ওদেরকে নিয়ে এসো না এখানে বিভিন্ন ধরনের তো শাড়ি যেমন চুমকি শাড়ি বা জরি ধরনের জরি বসানো হয় বা হচ্ছে তোমার ওই কাঁথা স্টিচের কাজ করা হয় না ওই বিভিন্ন ধরনের কাজগুলো আমাদের আমাদের এখানে অনেক মেয়ে নিয়োগ করা আছে ওরা ওগুলো নিজেরা তৈরি করে যার ফলে কাজটা খুব নিখুঁত এবং সুন্দর হয় চাইলে এসে দেখতেও পারো দেখে নিয়ে গিয়ে আর এই এই শাড়ির টেকসই বা হচ্চে কালার খুবই দীর্ঘ দিন ধরে চলে যে অন্য ধরনের মনে করো যে সবে সেগুলো উঠে যাবে কিছু দিন ইউস করার পরে কিন্তু তুমি আমাদের এখানে যেহেতু ইউস করেছো বলছো হ্যাঁ ও ব্যবহার করলে বুঝতে পারবে হ্যাঁ

ও আচ্ছা তুমি ওদেরকে নিয়ে আসতে পারো বা তুমি নি দুটো শাড়ি নিয়ে দেখাতেও পারো দেখো আশা করি পছন্দ হবে আর এগুলো তো আমাদের মানে কোনো ইয়ে দিয়ে নয় নিজেরা মেয়েরা হচ্চে কোনো মেশিনের দ্বারা এলোমেলো কাজ হবে এরকম নয় ওরা একবারে নিজের হাতে তৈরি করছে সব কিছু আশা করি পছন্দ হবে দেখো এখানে এসো এসো না হুম হুম আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এসো তাহলে সময় করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ